সময়ের সাথে সাথে আমার এলাকায় নারীদের ভূমিকা পরিবর্তন হয়েছে কারণ আগে নারীরা সমাজের বাইরে বেরিয়ে বা পরিবারের বাইরে বেরিয়ে কোনো কাজ করতে ভয় পেতো বা পোশাক পরিচ্ছদের দিক থেকেও নারীরা আগে বিবাহের পর শাড়ি পরতে বাধ্য থাকতো সমাজে চুড়িদার বা নাইটি পরলে তা দেখে সবাই নানান রকম কথা বলতো কিন্তু এখন পড়াশোনার ক্ষেত্রে নারীরা অনেক এগিয়ে রয়েছে সবাই উচ্চ বিভাগ পর্যন্ত পড়াশোনা করছে এবং অনেক মেয়েই নানাভাবে চাকুরিরত অবস্থায় চারিদিকে রয়েছে এছাড়াও পোশাক পরিচ্ছদে মেয়েরা চাকুরি ক্ষেত্রে চুড়িদার বা চুড়িদার ববহার করছে আগের থেকে মানুষ নারীরা সব দিকেই পরিবর্তিত হয়েছে পোশাক পরিচ্ছদ পড়াশোনা সাজগোজ নানান দিক থেকে নানাভাবে পরিবর্তিত হয়েছে